আমি দেব কোম্পানি থেকে একটি প্যান্ট কিনেছিলাম প্যান্টটি যথেষ্ট স্ট্রেচেবেল এবং কম্ফোর্টেবেল মনে হচ্ছিল এবং খুব সুন্দর প্যান্ট কিনেছিলাম প্যান্টটি পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব পরে যাওয়ার পরে সকলেই যথেষ্ট প্রশংসা করেছিল